খেলাধুলো করার সময় যারা আহত হন বা দুর্ঘটনার সম্মুখীন হন তাদের জন্য আমার অঞ্চলে পুনর্বাসন বা স্বাস্থ্য সুবিধা বিমা এসব কোনো কিছুই পাওয়া যায় না পুনর্বাসন সুবিধা তো নেই স্বাস্থ্য সুবিধা এসব কিছুই নেই যারা খেলাধুলো করতে গিয়ে কোনো রকমের বাধা বা দুর্ঘটনার কবলে পড়ে তাদেরকে সম্পূর্ণ নিজের খরচায় তাদেরকে পুরো খরচাটাই সামলে নিতে হয় তার পরিবারের আর্থিক সুবিধা যদি ঠিক থাকে তো সম্পূর্ণ সেরে ওঠে নয়তো অনেক ক্রীড়াবিদকে দেখা যায় যে একবার সে দুর্ঘটনার কবলে পড়ে আর দ্বিতীয়বার সে খেলাধুলায় অংশগ্রহণ করার মতো তার সামর্থ্য থাকে না বা শারীরিক ফিটনেস ঠিক হয়ে ওঠে না যার জন্য সে পুনরায় খেলাধুলা করবে এই সমস্ত কারণের জন্য গ্রাম অঞ্চলে অনেক ভালো ভালো খেলোয়ারকে দেখা যায় তারা খেলাধুলোর মুখে নামও পর্যন্ত আর করছে না এই ধরনের সুবিধাগুলি যদি স্বাস্থ্য সুবিধা বিমা আমার অঞ্চলে দেওয়া হয়ে থাকে তাহলে দেখা যাবে অনেক খেলোয়াড় ভালো ভালো প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে এগিয়ে আসছে নিজে থেকে